হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কি ওষুধ দোকান থেকে অসু অনেক অসুখ আছে কখন দোকান খোলে আচ্ছা আমার সুগার আছে প্রেশার আছে ওই সব আমার আজকে হলো সর্দি কাাশি সব রকমেরই আছে ব্লাড টেস্ট হয় ও কখন যাবো কোন জায়গায় চারটের মধ্যে ও আচ্ছা আচ্ছা নটা পর্যন্ত ডাক্তার কখন বসে ভালো ভালো ডাক্তার আছেে আচ্ছা যাচ্ছি না এ নাতনিরে নিয়ে যাবো সুগারের ওষুধ আছে সুগার প্রেশার দাম কিরম দাম